ভারতবর্ষ একটি বিভিন্ন সমাজতান্ত্রিক দেশ তাই এইখানের রাজ্যগুলি পরস্পর স্বাধীনভাবে এবং সুস্থভাবে দেশের আনুগত্যে বসবাস করে এবং দেশের সংবিধান আইন প্রণয়নের জন্য থাকে আদালত বা বিচারালয় তাই এই বিচারালয় মানুষের বিভিন্নভাবে সাহায্য করে বা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে তাই এই ধরনের বিচারালয়গুলি মানুষের অত্যন্ত উপকারে আসে এই বিচারালয় থেকে মানুষ তাদের প্রয়োজনীয় ন্যায্য বিচার বা অন্যায়ের বিচার পেয়ে থাকে বিভিন্ন বিচারপতিরা সুদক্ষ বিচারের সাহায্যে মানুষের জীবনযাত্রাকে যথেষ্ট ভাবে সাহায্য করে থাকেন কেউ অন্যায় করলে তার শাস্তি দেন আবার নির্দোষ হলে পায় মুক্তি বিনা দোষে কেউ শাস্তি এখানে পায় না এছাড়াও রয়েছে মানবাধিকার কমিশন কোনো দুর্বলের প্রতি অবিচার হলে মানবাধিকার কমিশন তার বিষয়টি দেখাশোনা করেন এছাড়া রয়েছে কোনো অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় পশ্চিমবঙ্গ পুলিশ তাদের পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্টভাবে সাহায্য করে বা তাদের বিচার বিশেষভাবে করতে সাহায্য করে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে পুলিশ দ্রুত গিয়ে সক্রিয় ব্যবস্থা নেয় এবং মানুষকে দ্রুত তাদের পা পা পাশে দাঁড়িয়ে সাহায্য করে এইভাবেই পশ্চিমবঙ্গ একটি সুস্থ রাজ্য হিসাবে বিরাজমান রয়েছে যেটি খু খুবই দেশ এবং রাজ্যের পক্ষে খুব উন্নত দেশ গড়তে সাহায্য করে এবং মানুষকে ভালো রাখতে সাহায্য করে